হ্যালো এটা কি বা পুরীর বাসের মালিকের কা ফোন নাম্বার আমি পুরী যাব গাড়ি লাগবে পুরী নন্দনকানন হুম আর সাইট সিনগুলো যাব কত কী ভাড়া পড়বে একটা গাড়ি লাগবে হ্যাঁ পুরী যাব নন্দনকানন আর সিনগুলো সব যাব

হ্যাঁ হ্যাঁ ফোনে আমি আর যেতে পারব না ফোনেই সব হয়ে যাবে আপনি বলুন রুম টুম সব দেবেন তো না কি আচ্ছা রুমগুলো কি আমার দেখে দিতে হবে সেটাও তো জানতে হবে

আপনার মোটামুটি টোটাল এ কথা আমি কোনো দায়িত্ব নেব না রুম ভাড়া ভাড়া সব ইয়ে খাওয়া দাওয়া সব আপনার ঠিক আছে তাতে যদি আরও পাঁচ হাজার বেশি বলেন আমি দিতে রাজি আছি ওই তো দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজা

আমি আগে ভাগে অ্যাডভান্স আমি আগে থাকতে কেন দিনের দিন বলব আপনাকে এই পাগলি